হ্যাঁ বলুন সাইকেল তো আপনাকে এখানে এসে দেখে যেতে হবে বলুন আপনার কী কী কালার পছন্দ সেরকম অনুযায়ী দেখি যদি দেখাতে পারি ইউনিক কালার বলতে কী রকম কালার আপনাকে তো আমি ফোনে বোঝাতে পারবো না না এরকমভাবে তো আপনাকে এসে দেখে যেতে হবে আপনি এক কাজ করুন আপনি আজগে বিকেলে চলে আসুন বিকেলে এসে আমার দোকানে এসে সাইকেলকে যে নিয়ে যাবেন বা কী করবেন সেটা আপনার ব ব্যাপার আপনি দেখে যেতে পারেন আচ্ছা আমাদের এখানে হিরো পাওয়া যায় হিরোর সাইকেল পাওয়া যায় মানে ওইটা ভালো আর কি তো ওই ব্র্যান্ডের আছে আরও অনেক ব্র্যান্ডেরই আছে ওই জন্যই বলছিলাম যে আপনি যদি একটু দেখে যেতে পারতেন ভালো ছিল কিন্তু আমি বুঝতে পারছি আজকে আপনার কাজ যদি যখন দেখুন আপনি এবার টাইম করে আসবেন কখনও হ্যাঁ আমাদের আমরা ডেলিভারি দিয়ে দেব আমাদের অসুবিধা হবে না আমাদের সব রেডি করাই আছে শুধু জাস্ট আপনি বুক করবেন নিয়ে যাবেন হ্যাঁ মোটামুটি ওটা ছ সাত হাজার দাম আছে দিদি যেটা আপনি বলছেন হ্যাঁ লেডি বার্ডেরও অনেক দাম জানি সাত আট হাজার এরকম দাম আছে হ্যাঁ হ্যাঁ এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দেব তাহলে আপনারও কি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ঠিক আছে আপনারও কি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পাঠিয়ে দেব তাহলে হুম হুম হুম আমি পাঠিয়ে দেব হুম ঠিক আছে রেখে দিচ্ছি হুঁ